রাষ্ট্রীয় পরিবহনের মান দিন দিন ব দিন বৃদ্ধি পাচ্ছে মান মানে কোয়ালিটি অফ দা ট্রান্সপোর্ট নিশ্চই বৃদ্ধি পাচ্ছে কিন্তু সাশ্রয়ী মোটেই নয় যতো আপনার পরিবহনের মান উন্নত হবে ততই আপনার ভ্রমণের যে মূল্য সেটা অনেক আকাশ ছোঁয়া যেমন সেই প্যাসেঞ্জার ট্রেন থেকে আরম্ভ করে এখন আমরা বন্দে ভারত বলে সুপার ফাস্ট ট্রেনে চলে যাচ্ছি কিছু দিন বাদে বুলেট ট্রেন হবে কিন্তু তাতে পরিবহনের মান উন্নতি হবে কিন্তু সাশ্রয়ী মোটেই হবে না